এগারোই জানুয়ারি দুহাজার বাইশ বারোই ফেব্রুয়ারি দুহাজার একুশ দশই জুন দুহাজার কুড়ি আঠেরোই জুলাই দুহাজার আঠেরো পাঁচই আগস্ট দুহাজার পনেরো